আমার কিছু পছন্দের জায়গা বা ঘুরে দেখা জায়গার কথা আপনাদের কাছে বলছি প্রথমেই বলি কামারপুকুর কামারপুকুরেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান আর জয়রামবাটীতেই শ্রী সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর আমার সবথেকে পছন্দের জায়গা কারণ ওখানে শ্রীরামকৃষ্ণের বেড়ে ওঠা সমস্ত কিছু যেখানে রামকৃষ্ণ জন্মগ্রহন করেছিলেন সেই জায়গাটা ঘুরে দেখানো তার জন্যেই আমার কামারপুকুর খুব পছন্দের জায়গা আর জয়রামবাটীতে মা সারদার সমস্ত কিছু দেওয়া আছে মা সারদা কিভাবে সেখানে ঘুরে বেড়াতেন কিভাবে ফুল তুলতেন গাছ থেকে তার জন্যেই কামারপুকুর জয়রামবাটী আমার খুব পছন্দের জায়গা তারপর বলি দীঘা দীঘাতে সমুদ্র ঝাউ বন দীঘার সমুদ্রের জল হচ্ছে নীল স্বচ্ছ কাঁচের মতন নয় সেখানে দীঘার সমুদ্রের জল সবসময় ঘোলা আর হচ্ছে সায়েন্স সিটি আছে সায়েন্স সিটিতে দেখার মতন কত মিউজিয়ামে অনেক কিছু জীবজন্তু আছে ছোট ছোট মাছ নানারকম রঙিন মাছ অ্যাকোরিয়াম দীঘা সায়েন্স সিটির মধ্যে আছে আর তারপর আসি পুরী পুরীতে সবথেকে বড় উল্লেখযোগ্য স্থান হল শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দিরের পর তার মাসির বাড়ি তার পিসির বাড়ি পুরীর সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগে কারণ স্বচ্ছ জলে যখন ঢেউটা আসে খুব ভালো লাগে তারপর আসে সূর্য মন্দির সূর্য মন্দির কোনারকের মন্দির পুরীতে মানে নন্দনকানন পুরীতে দেখার অনেক জায়গা আছে তাই পুরীটা আমার খুব ভালো লাগে